আমাদের জীবনে এখন আমরা অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছি কিন্তু আগে আমরা এতটাও প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিলাম না এখন জীবনের প্রতি ক্ষেত্রেই আমরা প্রযুক্তির ওপর নির্ভরশীল এখন প্রযুক্তি অনেকটা উন্নত ধরনের হওয়ায় তা আমাদের ক্ষেত্রে খুবই সুবিধা করেছে